খুব ছোটো থেকে আমি যে পরিবেশে গড়ে উঠেছি অর্থাৎ আমার পারিবারিক পরিবেশ তার সংগীতের চর্চা বহুদিন ধরে চলে আসছে আমার দাদু নিজে একজন লোকশিল্পী ছিলেন এবং পরবর্তীকালে বাবাও একজন লোকশিল্পী হিসেবে পরিচিতি পান তিনি লোকশিল্পী হিসাবে যথেষ্ট পরিচিত ওনার কন্ঠে প্রথম আমার গান শোনা এবং গান ভালোলাগা গানের প্রতি আগ্রহ জন্মেছিল তখন বয়স আমার কত ছয় সাত হবে গ্রামের যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হত যে সাংস্কৃতিক অনুষ্ঠান হত সেই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছি এবং আমার যে সুপ্ত প্রতিভা তার একটু একটু করে বিকাশ ঘটানোর চেষ্টা করেছি সংগীতের হাত ধরে আমার এখন পর্যন্ত অনেকটা পথ চলে আসা হয়েছে আরো অনেক দূর পথ এগোতে হবে জানি না কতদূর এগোতে পারবো তবে বাবা কাকা দাদাদের মুখে সংগীত সম্পর্কে এক বিরল ঘটনা শুনেছি অনেকেই এই সংগীতের সাথে আর থাকতে চায় না কারণ সংগীতের এখন ভীষণভাবে কি বলবো গড়মিল চলছে অর্থাৎ দ্বিমাত্রিক সংগীত সাধনায় এখন অনেকেই মগ্ন অনেক আধুনিকতার মানুষ এই সঙ্গীতকে নিয়ে ছেলেখেলা শুরু করে দিয়েছে তাই এই সংগীত সম্পর্কে আমাদের বয়স্ক যারা আছেন তাদের অনেকের মতামত অন্যরকম কিন্তু আমরা চাই এই সংগীতকে আরো স্বচ্ছল সাবলীল করে তুলতে যাতে পুরনোভাবে আমাদের বাংলার ঐতিহ্য আরো বাংলা গানের ঐতিহ্য আরো বিশাল গতিতে ছড়িয়ে পরুক বাংলার ধারা আমার গানের মধ্যেও যাতে আসে সেই আশায় রয়েছি সেই হিসাবে সংগীতসাধনা এখনো চালিয়ে যাচ্ছি